আপনাদের সংস্থা থেকে আমি একটি কানের কিনেছিলাম ও সেই কানেরটি আমার খুব পছন্দ হয়েছে সেই কানেরটিতে বিভিন্ন ধরনের কারুকার্য করা রয়েছে ও চুমকির কাজ রয়েছে এই কানেরটি আমি সব জায়গায় পরে যেতে পারি ও ওই কানেরটি আমার খুব পছন্দ হয়েছে কানেরটি আমার খুবই ভালো লাগে আমি বিভিন্ন জায়গায় এই কানেরটি পরে যাই কানেরটি এই জন্যই আমাকে ভালো লাগে কারণ ওটায় একটি খুব সুন্দর কাজ করা রয়েছে যেই কারণে ওই কানেরটি আমাকে খুবই ভালো লাগে ওই কানেরটি আমার খুব পছন্দের